বইয়ের দোকান বলতে আমাদের এখানে বাজারে বইয়ের দোকান আছে যোগেশগঞ্জ বাজারে কাছাকাছি নয় চার পাঁচ কিলোমিটার দূরবর্তী বাজারটা তো আমরা সেখান থেকেই বই কিনি আর সেকেন্ড হ্যান্ড বই সেভাবে পাওয়া যায় না বা সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকান বা বাজার এখানে নেই তেমন হলে আমাদের কলকাতা যেতে হবে আর এখন তো অধিকাংশ সব নেট হয়ে গিয়েছে অনলাইনের ব্যাপার সবাই জরুরি ভিত্তিতে অনলাইনে অর্ডার করে থাকেন কারণ দোকানে গেলে সেখানে সেখানেও একই সময় লেগে যায় দোকানে গেলে অর্ডার দিলে তার পরে তিনি নিয়ে আসবেন সেটাও একটা চার পাঁচ দিনের ব্যাপার আর দামেরও একটু ব্যাপার থেকে যায় সেই জন্য মানুষ এখন সবাই প্রায় অনলাইনেই কেনার উপরে বেশি বিশ্বাস করেন বা নির্ভর করেন অনলাইনেই অর্ডার দিয়ে যান এটা অনেক ভালো বাড়িতে বাড়িতে এসে ডেলিভারি দিয়ে যায় তারা দামের দিক থেকেও অনেক ভালো হয়